কোনো একটি জায়গাতে স্বাস্থ্য সেবা বা শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরির অংশ চাকরি জায়গা সেইগুলো অনেকটাই নির্ভর করে সে জায়গায় পরিবহনের ব্যবস্থার ওপর অর্থাৎ পরিবহন ব্যবস্থা যদি ঠিক ঠাক না থাকে তাহলে মানুষ স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য যে হাসপাতালে যাওয়া প্রয়োজন বা তাদের কাছাকাছি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে পৌঁছনোর জন্য উপযুক্ত পরিবহন ব্যবস্থা না থাকলে মানুষ প্রয়োজনের সময় সেখানে পৌঁছতে পারবে না কোনো এমারজেন্সি ঘটনার ক্ষেত্রে তারা তাড়াতাড়ি সেই স্বাস্থ্য পরিষেবার আওতায় আসতে পারছে না এছাড়াও শিক্ষার ক্ষেত্রেও সেই সমস্যা দেখা দেয় পরিবহন ব্যবস্থা দুর্বল হলে যদি কোনো গ্রাম থেকে সে কোনো শহরে ছাত্র ছাত্রীরা পড়তে আসে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে বাস বা ট্রেনের উপলব্ধিতা না থাকে তাহলে সেখানে একটা পরিবহনের বা যোগাযোগের ব্যাঘাত ঘটে যোগাযোগ বা পরিবহন ব্যবস্থা দুটোই এই সমস্ত ক্ষেত্রগুলোর ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলে তাই কোনো অঞ্চ এবং সাশ্রয় মূল্যের পরিবহন অবশ্যই কারণ দিনের পর দিন যে পরিবহন বা পরিবহনের যে বা যানবাহনের যে ক্রমবর্ধমান ভাড়া তাতে কিন্তু সাধারণ মানুষের পক্ষে ক্ষতি মানে সাধারণ মানুষের আওতার মধ্যে তা মানে যে যে পরিমাণ টাকাটা তারা পরিবহনে বা যোগাযোগে বা যাতায়াতে যে টাকাটা খরচ করছে সেটা অনেকটাই বেশি তাই সাশ্রয় মূল্যের পরিবহন পরিবহন ব্যবস্থার মানে যানবাহনের ভাড়া নিয়ে একটু ভাবতে হবে সরকারকেও এবং যে প্রাইভেট যে পরিবহন সংস্থাগুলো রয়েছে তাদেরকেও